হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি কে বলছেন আচ্ছা বলুন

সবাই কি সব সময় যাচ্ছে কিন্তু আমাদের তো সিগন্যালে পুলিশ আছে সব সময় তো আমাদের নজরে রাখা আছে হুম হুম হুম ঠিক আছে এটা আগেও তো কমপ্লেন হয়েছিলো হ্যাঁ আরো বেশি নজরে আমি দেখছি আমাদের তো আরো বিভিন্ন জায়গার ট্রাফিক লাগাচ্ছে প্লাস হচ্ছে আমাদেরও অনেক জায়গায় এই এইসব ব্যাপারে আছে দেখতে হবে এটা বোঝা যাচ্ছে হ্যাঁ তাহলে এক কাজ করুন এবার বে বলছি একটু ভিডিও করে রাখলে ভালো হয় যখন ধরুন খুব স্পিডে চালাচ্ছে একটু ভিডিও করে রাখবেন হুম হুম হুম

আচ্ছা শুধু কি বাইক না আরো অন্যান্য যান যানবাহন সবই স্পিডে চলছে বাইক আচ্ছা